অতি সম্প্রতি আমি একটি জুতো কিনেছি এক জোড়া জুতো সেটি আমি কিনেছি চক্রবর্তী স্যু হাউস থেকে অত্যন্ত চমৎকার সুদৃশ্য এবং শুধু তাই নয় গুণগত মানের দিক থেকে জুতোটি অত্যন্ত ভালো এবং সেটি পরার পরে আসাধারণ একটি ভালো অনুভূতি হয় ভালো আরাম পাওয়া যায় দীর্ঘক্ষণ পরে থাকার পরও কোনোরকম কোনও অসুবিধা হয় না আমি এটি কেনার পর আমার মনে হয়েছে ব্যবহার করার পর আমার মনে হয়েছে যে আমি ন্যায্য দামে উপযুক্ত সঠিক জিনিসটি পেয়েছি